হ্যাঁ আমি মাসে প্রায় পাঁচ ছ বার বাইরে গ্রামের বাইরে অন্য অন্য শহর বা গ্রামে যেতেই থাকি কারণ যা এটার উদ্দেশ্য হলো আমার এই মুহূর্তে কাজের খুবই প্রয়োজন তো আমাকে বিভিন্ন জায়গায় ইন্টারভিউয়ের জন্য বিভিন্ন শহর বা গ্রামে যেতেই হয় যেহেতু আমি এই কাজের উদ্দেশ্যে রয়েছি একটা তো বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ করে করে থাকি এবং সেখান থেকে ইন্টারভিউয়ে ডাকা হয় তো সেই কাজের সূত্রেই আমার বিভিন্ন জায়গায় স মানে বিভিন্ন এলাকায় শহর বা গ্রামে যে কোনো কাছাকাছি এলাকায় আমাকে যেতেই হয়